মাথা ব্যথা নিরাময় করার জন্য গ্রাম অঞ্চলে গরম চায়ের সাথে গোলমরিচ থেতো করে খাওয়ানো হয় এরফলে মাথা ব্যথা সহজেই নিরাময় হয় এবং এতে কোনো পার্শ্বপতিক্রিয়া হয় না